হ্যালো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ আমাদেরও ধান কাটা ধান কাটা কাটি হলো এখন তো এবার পৌষপার্বন আছে তোমাদের ওইদিকে পৌষ পার্বনে কী হচ্ছে হ্যাঁ হ্যাঁ পিঠে গ্রামের অনুষ্ঠান মানে তো পিঠে পুলি থাকবেই আর এখনতো চাষি ভাইদের সব আমাদের সবথেকে বেশি আনন্দ ধান কাটা হয়ে গেছে ঘরে ধান ঢুকে গেছে এখন পিঠে পুলি খাবো মজা করবো

আমাদের দিকেও সকালে উঠে নদীতে স্নান করতে যাওয়া নদী থেকে চান করে এসে নতুন জামাপ্যান্ট পড়া তারপর মেলা দেখতে যাওয়া পুরো ঘোরা খাওয়া দাওয়া তো আছেই তোমাদের ওইদিকে তোমাদের ওইদিকে কি মেলা হয় পৌষ পার্বনে

আমাদের এদিকে পৌষ পার্বন নিয়ে মানে চাষি ভাইদেরকে নিয়ে একটা নাটক হবে মেলাতে ওটা দেখতে চলে এসো আমাদের এইখানে পৌষ পার্বনে হ্যাঁ হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক আনন্দের মুহূর্তগুলোকে আমরা ওইখানে সংগ্রহ করে রাখতে পারছি যে প্রত্যেক বছরের আনন্দগুলো ওইখানে রেখে দিলাম এরপরের বছরও দেখতে পারবো আবার নতুনভাবে আনন্দ আনন্দগুলোকে এইখানে আবার পোস্ট করে দিলাম আর পৌষ পার্বণ তুমি আসবে আমাদের দিকে পৌষ পার্বনে নদীতে চান করা হবে মেলা ঘোরা হবে পিঠেপুলি খাওয়া হবে যেহেতু চাষ চাষ উঠে গেলো এরপর যে চাষ হবে ওটাতো অনেক দেরি আছে তুমি আসবে বুঝলে